বলছি কি আমার পাশের একটা বাচ্চার হ্যাঁ হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছে হ্যাঁ স্কুল থেকে আসার পরে প্রচণ্ড শরীর খারাপ তো এখন আমরা পাশের মানে ডাক্তারকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির আশেপাশে একটা ডাক্তার ছিল তাকে দেখিয়েছিলাম সে এখন বলছে যে এখন যা বাচ্চার যা কন্ডিশন এখন আপনাকে নার্সিং হোমে ভর্তি করতে হবে তো আমি নার্সিং হোমে ভর্তি করতে গেলে কী কী ম্যা ম্যাম লাগবে যদি একটু বলে দেন

আচ্ছা আচ্ছা আচ্চা আচ্চা

আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম

হুম তাহলে কি আমি তাহলে কি আমি বাচ্চাটাকে নিয়ে আপনার নার্সিং হোমে আসব হুম আর আপনাদের এখানে ডাক্তার টাক্তার অ্যাভেইলেবল আছে তো আমি বাচ্চার পাশের বাড়ির একজন বলছি মানে আমার পাশেই বাচ্চাটা থাকে কেন না ওর বাবা বাইরে থাকে তো এবার মা বাচ্চাটাকে নিয়ে একা থাকে তাই আমাকে বলেছে মানে বাচ্চার শরীর অসুস্থতা দেখে হুম হুম বাচ্চার মা যাচ্ছে বাচ্চার মা যাচ্ছে সঙ্গে

আচ্ছা আচ্ছা আরেকটা কথা বাচ্চার বয়স কিন্তু পাঁচ বছর হ্যাঁ ও কে ও কে ও কে ঠিক আছে ঠিক আছে হুম ওয়েলকাম